বাইকিং এখন মানুষের কাছে ফ্যাশান হিসাবে পরিণত হয়েছে কেননা মানুষ এখন শুধু এক বাইকে সীমাবদ্ধ থাকছে না বিভিন্নরকম বাইক কিনছে যেখানে যাদের মধ্যে উল্লেখযোগ্য রয়েছে এক্সট্রিম ওয়ান সিক্সটি আর যেখানে রয়েছে আর ওয়ান ফাইভ যেখানে রয়েছে কেটিএম পালসার কিন্তু এই বাইক খুব গতিতে চালানোর ফলে মানুষের নানারকম দুর্ঘটনাও ঘটছে যেখানে মানুষের জীবনও অবশ্যই চলে যাচ্ছে মানুষকে খুব সাধারণভাবে এবং গতি কম করে বাইক চালানো উচিৎ আমি বাইক চালানোর ক্ষেত্রে অনুভব করি যে বাইক খুব আস্তে এবং ধীরগতিসম্পন্নভাবে চালিয়ে নিজের গন্তব্যে ঠিকভাবে পৌঁছানোই আমার লক্ষ্য